সাত লক্ষ বাইশ হাজার দুশো পাঁচ আট লক্ষ পঁচাশি হাজার পাঁচশো এক নয় লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো বত্রিশ সাত লক্ষ বাহান্ন হাজার একশো

পাঁচ লক্ষ দশ হাজার দুশো সাতাশ